আমি ছোট ছিলাম তখন রাজীব গান্ধী এই ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী ওনারা মন্ত্রী ছিল তখন ছোট তো জ্ঞান হয়নি এখন বড় হয়েছি মানে বয়স হয়ে গিয়েছে এখন মন্ত্রী আমাদের এখানে মমতা এখানে উনি সব দেখাশোনা করে পশ্চিমবঙ্গের মেয়েদের হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী দেয় সাইকেল গাড়ি দেয় তার পরে আমাদের মানে কিছু সুবিধা অসুবিধার কথা বললে উনি আমাদের দেখে সাহায্য করে উনি রাস্তাঘাট তৈরি করছে বা কল যার যা ইস মানে দরকার সেগুলো বললে উনি এখন আমাদের দেখাশোনা কল তো মানে গ্রাম আগে একটাই ছিল পাড়ায় এখন ধরতে গেলে ও গ্রামে এখন চারটে ছোট কল হয়ে গিয়েছে জল কল তার পরে কারোর যদি পুকুর ডাঙ্গা কাটার এ হয় সেগুলো উ উনি কেটে দেয় এই এখন মন্ত্রী এগুলো কাজ করছে